আমার এলাকায় একটি রাস্তা আছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার টু শিলিগুড়ি রুটটি খুবই খারাপ ভাঙ্গা ভাঙ্গা রাস্তা বাসে যেতে খুব অসুবিধা হয় আমাদের আলিপুরদুয়ারে আলিপুর টু ফালাকাটা যে রুটটি আছে সেখানে সরকারি বাসগুলো খুব কম আছে ফলে আমাদের অফিস যেতে খুব দেরি হয় এবং বাসগুলোতে খুব ভিড় হয় যার জন্য আমরা মেয়েরা যেতে খুব অসুবিধা হয় আমি মনে করি আলিপুর টু ফালাকাটা রুটের মহিলাদের জন্য বিশালবাসের স্পেশাল বাসে ব্যবস্থা করা উচিত ধন্যবাদ